বর্তমানে কৃষক সমাজের মধ্যে একটা বেশি গুরুত্বপূর্ণ ঝুঁকি দেখা যাচ্ছে তারা বিভিন্ন ক্ষেত্রে আত্মহত্যার পথে শিকার হচ্ছেন এই ক্ষেত্রে প্রথমেই বলা যায় তারা যেমন বিভিন্ন জায়গা থেকে লোন নিয়ে তারা কৃষিকাজে লিপ্ত হচ্ছেন কোনো কাজ কৃষিকাজ করার আগে বিভিন্ন বিপুল পরিমাণে অর্থের প্রয়োজন হয় সেই অর্থ জোগাড় করতে গিয়ে তারা বিভিন্ন জায়গা থেকে বেশি পরিমাণে সুদে তারা লোন গ্রহণ করে থাকে এরপরে যখন অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে ফসল নষ্ট হয়ে যায় বা জমিতে ফসল ঠিকমতো হয় না বা তখন কৃষকরা সেই টাকা আর ওঠাতে পারে না এবং সেই জন্য তারা শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নেন এইগুলো এড়ানো খুবই সহজভাবে সম্ভব যদি সরকার একটু একটু সচেষ্ট হয় সরকারকে সচেষ্ট হতে গেলে প্রথমেই তাদেরকে কম সুদে সহজে কৃষি ঋণ দিতে হবে তারপরে কৃষি ঋণ গ্রহণের পরে তাদেরকে ধীরে ধীরে কৃষির মাধ্যমে সেই ঋণ শোধ করার সুযোগ দিতে হবে এবং যদি কোনো কৃষক সেই ঋণ শোধ না করতে পারে তবে তাকে কিছু কৃষি ঋণ মকুব করার জন্যও ছাড় দিতে পারে সরকার এইগুলি এই ধরনের পদক্ষেপ সরকার যদি গ্রহণ গ্রহণ করে তাহলে কৃষক সমাজ আত্মহত্যার পথ থেকে দূরে সরে আসবে